হ্যাঁ আমি স্নেহা বলছি আপনি কে বলছেন হ্যাঁ আমি রবি রবি খুব ভালো গাই এটা অনেকেই বলেছেন যে আমার খুব ভালো গানের গলা রবীন্দ্র সঙ্গীত নজরুল গীতি এগুলো খুব ভালোই লাগে আমার প্রিয় গান ওগুলো ওগুলো যদি রেকর্ডিং করেন তাহলে ওগুলো রেকর্ডিং করতে পারব হ্যাঁ দেখুন আমি ইচ্ছুক কিন্তু আমার পারিশ্রমিকটা কী হবে গান পিছু পারিশ্রমিক কত দেবেন টি ভিতে শুধুমাত্র টিফিন খরচা আর যাতায়াতের খরচার জন্য একটা গান রেকর্ডিং করতে গিয়ে ইন্টারভিউ দিতে যাওয়া যায় কি বলুন ম্যাডাম ওটা তো যাওয়া যায় না ওটাতে কিছু টাকা লাগবে না আমি যে সকাল থেকে ব্যস্ত হয়ে যাব শুধুমাত্র টিফিন আর যাতায়াতের জন্য হলে তো হবে না শপাঁচেক টাকা দিতেই হবে প্রথমদিন না হলে কিন্তু যেতে পারব না আমাকে অনেকটা রাস্তা যেতে হবে দেখুন ম্যাডাম যারা ভালো একটু গান গায় তাদেরকে অনেকেই ডাকে ঠিক আছে টাকা পয়সাটাও তো দেখতে হবে অবশ্যই এটা আমার স্বপ্ন এটা পূরণ হবে অনেকদিন পর তার জন্য আমি অবশ্যই যাব কিন্তু একটু দেখেশুনে দেবেন কী আর বলার আছে আপনারা তো সবই জানেন আপনাদেরকে বলার আর কিছু নেই আপনাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে আপনারা বিবেচনা করেই দেবেন তাহলে আর কী বলব আমারও স্বপ্নটা পূরণ হবে অনেকদিন পর আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখছি তাহলে আচ্ছা ঠিক আছে